গান করা যদি বলেন গান সবাই করলে কারণ ক্লান্তিটা আসে কারণ অনেকক্ষণ ধরে গান করতে হয় সব্বাইকে সেই হিসাবে ক্লান্তি তো একটা আসবেই তবে হ্যাঁ কৌশলগুলিও আমার জানা আছে কৌশলগুলি যেমন সকালবেলা রেওয়াজ করা একটু গরম জলে গারগেল করা একটু মধু খাওয়া তবে হ্যাঁ ঠান্ডাটাকে একটু এড়িয়ে চলা টক জাতীয় কিছু না খাওয়া এই জিনিসগুলো করলেই হবে